হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাম না ম্যাম এই প্রোডাক্টটা আমার কাছে নেই কিন্তু আমাদের দোকানে মামা আর্থের ভালো মামার আর্থ মামা আর্থের ভালো জিনিস রয়েছে এবং অরিফ্লেমের ভালো জিনিস রয়েছে কী কী প্রোডাক্ট লাগবে আপনার বলুন এই এই কোম্পানিগুলো কিন্তু এখন খুব ভালো চলছে না ম্যাম আনিয়ে তো নিতে পারবো সেটা একটু সময় লাগবে কিন্তু আমি বলছি যে এখন কিন্তু মামা আর্থের আর অরিফ্লেমেরটা খুব ভালো চলছে আপনি একবার ম্যাডাম নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আমি সাজেস্ট করছি হ্যাঁ হবে আপনার ওটা কি আপনার এই নতুন বেরিয়েছে ওটা আপনি একবার ইউস করে দেখতে পারেন অল টাইপ স্কিন মানে আপনি যে ধরনের ইয়ে ত্বকে ব্যবহার করবেন সেটাতেই লাগবে মানে কোনো সমস্যা নেই ফোর নাইনটি টু বাড়িতেও ডেলিভারি দিই ম্যাডাম বাড়িতেও ডেলিভারি দিই ম্যাডাম আর দোকানে এসে যারা কাস্টমাররা নেন সেটা তো দিই আমাদের সমস্যা নেই কিন্তু এই ডেলিভারি চার্জটা এক্সট্রা মানে যতটা কিলোমিটার সেই অনুযায়ী একটু লাগে শিপিং ফি টা ওরকম লাগে আপনি জলপাইগুড়ির যেই মেন স্টেশানটা আছে স্টেশান থেকে বেরিয়েই স্টেশান থেকে বেরিয়েই ডানদিকের দোকানটাই আমার ওখানেই স্টেশানের সামনেই আসলে আমার দোকান হ্যাঁ অর্ডার দিলে আপনি আপনার লোকেশান যদি পাঠিয়ে দেন এই নাম্বারে ম্যাসেজ বা আপনি একটু হোয়াটসআপ করে দিতে হবে তাহলে আমাদের যেই ডেলিভারি বয়রা আছে তারা গিয়ে দিয়ে আসবে আচ্ছা ম্যাম মামা আর্থের ভালো ফেস ওয়াশ আছে লাগবে ভিটামিন সির একটু নেটওয়র্কের সমস্যা হচ্ছে ম্যাডাম আপনি একটু যদি বাইরে গিয়ে কথা বলেন হ্যাঁ ম্যাম থ্যাঙ্ক ইউ ম্যাম হুম